হ্যাঁ বলছিলাম দাদা এটা কি রয়্যাল সেলুনের দাদা বলছেন আর আমি এই একটা আমার এখানে খুব বড়ো গ্রামের একটা পুজো আছে সেই অকেশনে আমি একটু চুল এবং দাড়ি কাটিং করতাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আপ আমি শুনেছি আমি আমি চুলটা স্ট্রেট কাটিং দেবো এবং দাড়িটা ফ্রেঞ্চ কাট হবে এবারে কত কি রেট পড়বে বলুন একটু রেটটা একটু খুব হাই হয়ে যাচ্ছে চুলের রেটটা একটু কম করতে হবে আচ্ছা তাহলে আপনার হচ্ছে কি কি কালার হবে দাড়িতে বা চুলে কি কি কালার করা যাবে ওহ ওই ব্রাউন কালারটা কত দিন লাস্টিং হবে আচ্ছা ওটার ওটার ওই কালারের পাট্টিকুলার রেট কত হবে সেটা তাহলে আর আর কি নতুন কোনো কাটিং ইয়ে করা যাবে আচ্ছা মুরগি কাটিংয়ের রেট কত হবে আচ্ছা মুরগি কাটিংয়েরটা সতেরোশো হবে আর কি কি হবে বলুন ওহ তাহলে ওই আচ্ছা রাফ ওই ওই আর্মি স্টাইলটা কত পড়বে আর্মি স্টাইলটা বলছি আর্মি স্টাইল আর্মি স্টাইল আর্মি স্টাইলের রেট আচ্ছা ঠিক আছে ওকে ওকে